হ্যালো হ্যাঁ বলছি আচ্ছা কী সমস্যা হচ্ছে আচ্ছা তাহলে যে আচ্ছা যে চালগুলো নষ্ট হয়ে গেছে না সেগুলো তুমি রান্নার যে দিদিগুলো আছে হ্যাঁ সেই দিদিগুলোকে বলবে একটু পরিষ্কার করে দিতে আর রান্না বান্না যেমন ওরা টাইম মত করে কারণ বাচ্ছা মানুষ তো ওরা তো খিদেতে বেশিক্ষণ থাকবে না তাই না আর দেখো যদি পরিষ্কার করার পর আচ্ছা হ্যাঁ আমি স্কুলে আমি স্কুলে গিয়ে বলব তাহলে একটা মিটিং করব যে রান্নার দিদিগুলো আছে সবাইকে নিয়ে বসবো সেখানে মিটিংয়ে আমি সব কিছু বলবো আর বাদ বাকি সব কিছু ঠিক আছে তো বলছিলাম আর বাদ বাকি কি ঠিক আছে আচ্ছা আমি হ্যাঁ আমি ওগুলো একটা লিস্ট বানিয়ে দেবো সেগুলো আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে আর আমাকে বিলটা দেবে কারণ বিলটা তো আমার লাগবে তার জন্য আমি সব লিস্ট বা টাকা তোমাকে সব দিয়ে দেবো সেগুলো হ্যাঁ আমি সবগুলো একটা ফর্দ বানাচ্ছি ফর্দ বানিয়ে তোমাকে টাকা আর ফর্দ দিয়ে দেবো তুমি সেগুলো বাজার থেকে নিয়ে এসে আমাকে বিলটা দেবে কারণ ওই বিলটা তো আমার দরকার যখন ফান্ডে টাকা আসবে তখন আমি ওই বিলটা দেখতে পারবো নাহলে তো টাকা দেবে না তার জন্য ওই বিলটা দরকার আর তুমি ওই রান্নার দিদিদের সাথে কথা বলবে কারণ যেহেতু পরিষ নোংরা হয়ে গেছে ওইটা তো পরিষ্কার করতে হবে না তো আমিই তো আমি তো বললাম যে মিটিং করব একটা রান্না দিদিগুলোকে নিয়ে হ্যাঁ ওই বিলটা অবশ্যই ওখান থেকে এনে আমাকে দেবে আচ্ছা আচ্ছা সেগুলো ব্যবস্থা করা হবে হ্যাঁ হ্যাঁ ওগুলো সব একটা মিটিংয়ে ওগুলো সব পরে হবে ঠিক আছে তাহলে